দর্শক হিসাবে দু হাজার তেইশের বিশ্বকাপ ইন্ডিয়ার প্রত্যেকটা টেস্ট ম্যাচ খুব ভালোভাবে জেতার পরেও ফাইনাল ম্যাচ ইন্ডিয়া হেরে যায় এটা আমার কাছে খুব একটা দুঃখজনক অভিজ্ঞতা যা সারাাজীবন খুবই দুঃখজনক হিসাবেই থেকে যাবে এত ভালো প্রত্যেকটা টেস্ট ম্যাচ খেলার পরেও শেষে আমরা ম্যাচটা হেরে যাই এবং এটা খুবই দুঃখজনক এটা আমরা টিভিতেই দেখেছি প্লেয়াররাও খুবই দুঃখ প্রকাশ করেছেন সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দেয় এবং সাহসো যোগাতে সাহস যোগান আর অংশগ্রহণ হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি হাই জাম্পে খুব দক্ষ ছিলাম এবং সেটা স্কুলের একটা প্রতিযোগিতায় আমি প্রথম অংশগ্রহণ করি তার একটা অসাধারণ অভিজ্ঞতা আমি সেখানে সেকেন্ড হই এবং ট্রফিটা হাতে পাওয়ার পরে এরকম একটা আনন্দের মুহূর্ত আর